আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার বাসস্ট্যান্ডের কাছে আমি আমনাদের রেস্তোরাঁ স্বাদবাহার থেকে কিছু খাবার অর্ডার করতে চাই যেমন বিরিয়ানি দুই প্লেট এবং চিকেন রোল চারটে আমার ঠিকানা হলো মেদিনীপুর শহরের বাসস্ট্যান্ডের সামনে জগন্নাথ মন্দির তার বিপরীত দিকে আমি একটু কাজের চাপে ব্যস্ত রয়েছি তাই দয়া করে আমার হোটেলের বাড়ির কাছাকাছি কোনো রেস্তোরাঁতে গিয়ে খাবারটি আমার বাড়িতে পৌঁছে দেবেন এবং খাবারটি একটু দ্রুত দিয়ে যাবেন যাতে আমি খেতে পারি